আমি আসানসোল শহরের একজন বাসিন্দা আমি আমার শহরের মধ্যে বিভিন্ন মঠ মন্দির পার্ক মল বিভিন্ন জায়গা আছে এখানে ঘোরার তাদের মধ্যে থেকে আমার পছন্দের জায়গা হল বালীর ময়দান কারণ এই বালীর ময়দানে আমরা যাই বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মন্দির আছে যেমন মা কালী মা দূর্গা বিভিন্ন রকমের মন্দির আছে আজকাল আমরা আমাদের ধর্ম ভুলে আমরা বিভিন্ন রকম মল সেন্টারে ঘুরতে যাই কিন্তু আমরা কেউ মন্দিরে যাই না এর কারণে আমাদের ধর্ম সম্পর্কে আমাদের কোন রকমই জ্ঞান নেই গীতা সম্পর্কে জ্ঞান নেই তো তার কারণ এই জন্যেই আমাদের আমার বিশেষ ভাবে পছন্দ বালীর ময়দান এখানে কালচারাল অ্যাক্টিভিটি গীতা সম্পর্কেও ক্লাস করানো হয় এখানে কীর্তন বিভিন্ন রকমের ক্লাস করায় এইজন্যেই আমি আমার শহরের মধ্যে বিশেষ ভাবে জোর দি বানপুর টাউন পূজা অর্থাৎ বালীর ময়দানকে